হ্যাঁ আপনি কি রোহান চৌধুরীর বাবা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি ওর টিচার বলছি হ্যাঁ আমি ওর আমি ওর বাংলার শিক্ষিকা বলছি তো সামনের মাসে আমরা ঠিক করেছি যে পিকনিকে যাব তো ওই জন্য সবার গার্জেনের কাছ থেকে একটু মতামত নিচ্ছিলাম তো ওই কারণে আমি আপনাকে ফোন করেছি যে আপনি কি রাজি আছেন ওকে ছাড়তে

হ্যাঁ

বর্ধমানেই জলকল মাঠে হ্যাঁ হ্যাঁ বেশি দূর নিয়ে যাচ্ছি না ওরা তো যতই হোক ছোটো ওই জন্য ওদেরকে বেশি দূর নিয়ে যাচ্ছি না কাছাকাছিই নিয়ে যাচ্ছি আমি তো বাসই ঠিক করছি আপাতত যাওয়ার জন্য বাসটাই ঠিকঠাক হবে যাওয়ার জন্য বেশি দূর তো নয় তাই বাসে করেই চলে যাব ভাবছি দেখুন চাঁদাটা তো এখনও ঠিক করি নি আগে কত মানে কতজন যায় আগে দেখি সবার মানে সবার গার্জেনের সাথে তো কথা হয় নি এখনও সবার সাথে কথা হোক দেখি কতজন যায় সেইরকম দিয়ে চাঁদা ঠিক করা হবে দেখুন অভিভাবকদের তো বলছি না এটা খুব একটা ছোটো পিকনিক করছি কিছুজনকে নিয়েই তো অভিভাবকদেরকে আমি এখনও বলছি না মানে এই পিকনিকটার জন্য বলছি না যদি বড়ো কোনো পিকনিকে যাই তাহলে বলবো অসুবিধে নেই আপনার আমরা একটু সকালের দিকেই বেরবো সন্ধের আগেই আমরা বাড়ি ফেরার চেষ্টা করবো অসুবিধে কিছু নেই আপনাকে কি বললাম এখনও তো ঠিক হয় নি না কতজন যায় আগে দেখি সবার সাথে তো এখনও কথাবাত্রা ঠিক হয় নি ঠিক হোক দিয়ে আমরা আমাদের নিজের টাকার অ্যামাউন্ট অনুযায়ী আমরা খাবারটা ঠিক করবো তারপর সকাল ওই সাতটার দিক করে বেরিয়ে যাব সাতটা কি আটটা

বিকাল পাঁচটার আগে তো বাড়ি ফিরে চেষ্টা তো অবশ্যই করবো পাঁচটা না হলেও ছটার মধ্যে চলে আসবো হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যাডমিন্টন লাফদড়ি ক্রিকেট হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানাবো আগে ঠিকটা করি যে কতজন কি যায় তারপরে অ্যামাউন্টটা ঠিক করবো না না এটা জাস্ট নর্মাল একটা আনন্দ করার জন্য নিয়ে যাচ্ছি বাচ্চাগুলো অনেকদিন ধরে বলছে যে ম্যাম এখানে চলুন ওখানে চলুন খাওয়াতে নিয়ে চলুন তাই ভাবলাম যে খাওয়ানোর থেকে একবারে একটা পিকনিকের মতো ছোটো করি কাছাকাছি ওদের খেলাধুলাও হবে একসাথে থাকাও হবে কিছুক্ষণ সময় কাটানোও হবে তাই একটা ছোটো করে একটা পিকনিক করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ